সাইকেল দোকান লেডিস সাইকেল বয়েজ সাইকেল বাচ্চাদের সাইকেল হিরো হন্ডার সাইকেল তিন হাজার আর হ্যাঁ না কিচ্ছু অসুবিধা হবে না আছ আচ্ছা ঠিক আছে আপনি নিজে দেখে শুনে কিনে নিই যাবেন আচ্ছা দরকার হলে নিয়ে নিবেন আচ্ছা আসুন দেখে শুনে নিজে কিনে নিই যাবেন আপনি আসুন দোকানে বাকি পছন্দ করে কিনে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনারা নিজে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন হ্যাঁ পছন্দ হলে আমরা ডেল আপ হ্যাঁ আমরা আমারা হোম ডেলিভারি করে দেবো আচ্ছা আসুন আপনি নিজে দেখে শুনে কিনে নিয়ে যাবেন